বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকমভাবে বিকশিত হচ্ছে যেখানে আমাদের ডিজিটাল শিক্ষাব্যবস্থা বিভিন্নরকম অ্যাপের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নানারকম শিক্ষামূলক চেতনা পাচ্ছে যেখানে আমাদের সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে বিভিন্নরকম দরিদ্র থেকে ধনীবর্গ পর্যন্ত যাতে শিক্ষিত হতে পারে সেই দিকে সরকারের বিশেষ ঝোঁক রয়েছে শিক্ষকদের নানারকমভাবে শিক্ষামূলক টেনিং দেওয়া হয় যেখানে শিক্ষকরা খুব সুন্দরভাবে শিখনশীল স্টুডেন্টদেরকে হয়ে থাকে এবং গ্রামে ইস্কুলে বিভিন্ন রকম স্টুডেন্টরা ভর্তি হয়ে থাকে যেখানে ডিজিটাল লার্নিং বলতে আমাদের বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ছাত্রছাত্রীরা নানারকম শিক্ষা পেয়ে থাকে শিক্ষার সুবিধা সম্পর্কে নানারকম জিনিস রয়েছে যেখানে সর্বশিক্ষা মিশন রয়েছে